আমি উবার বুক করেছিলাম আপনি কোথায় আছেন ঠিক অবস্থানটা আপনি জানান কারণ আমার লেট হয়ে গেছি আমি তিনটা পঁয়তাল্লিশে ট্রেন ধরবো স্টেশনের জন্যে তো আমি উবারটা বুক করেছিলাম আপনি অলরেডি লেট আছেন এটা কিন্তু ও পরবর্তী অনেক রেটিং প্রবলেম হবে তো আপনার অবস্থানটা কোথায় আপনি কোন জায়গায় ঠিক আছেন আপনি আমাকে জানান তো